হ্যালো

হ্যাঁ বলুন কী দরকার হ্যাঁ অবশ্যই যেতে পারবো কবে যেতে হবে আমার কাজের উপরে নির্ভর করে তবু মিনিমাম তিনশো টাকা

এই ধরুন দু তিন দিন তিন চার দিন পরে যেতে পারব হ্যাঁ তাহলে কিন্তু বেশি চার্জ দিতে হবে বেশি টাকা দিতে হবে কারণ আমরা কাজে ব্যস্ত আছি তো এখনই তিন চার দিন ছাড়া ফাঁকা পাব না এখন যেতে পারবো না ওই আর পঞ্চাশ টাকা বাড়িয়ে সাড়ে তিনশো টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে বলুন কবে যেতে হবে অবশ্যই কী কাজ আপনার আচ্ছা ঠিক আছে বলুন কী চাই কী হয়েছে আপনি পুনরায় চালিয়ে দেখেছেন আচ্ছা ঠিক আছে যাবো